এককথায় ভারতীয় শিক্ষা ব্যবস্থা খুবই ভালো এবং খুবই উন্নত মানের এর কিছু চ্যালেঞ্জও রয়েছে যদি শিক্ষা ব্যবস্থা নিয়ে বলতেই হয় তাহলে বলতেই হবে যে এখানকার শিক্ষা ব্যবস্থা খুবই ভালো প্রথমে সদ্যোজাত বাচ্চা যখন স্কুলে যাওয়ার প যেতে পাচ্ছে নিজে হাঁটা চলা করে তখন তারা স্কুলে গিয়ে সেখানে শিক্ষা গ্রহণ করছে তারপর প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে সেখানেও তারা ফ্রিতে পড়াশুনা করতে পারে কারণ সেই সব পড়াশুনোর খরচা সরকার বহন করে এর ফলে যারা আর্থিকভাবে সচ্ছল নয় তাদেরও কোনো অসুবিধে হয় না তারা সাময়িক শিক্ষাটা নিতে পারে প্রা প্রাথমিক শিক্ষা যেটা সেটা তারা গ্রহণ করতে পারে এর ফলে সেই মানুষের আগে যেরকম গোঁড়ামি ছিলো সেটা আর নেই এর ফলে মানুষ অনেকটা উন্নত হচ্ছে এছাড়াও মা উচ্চ মাধ্যমিক রয়েছে মাধ্যমিক রয়েছে মাধ্যমিক পর্যন্ত আমাদের সরকারি স্কুলগুলোতে ভারতীয় শিক্ষা ব্যবস্থায় বই দেয়া হয় এই বইগুলো তাদের খুবই কাজে লাগে তারা বাড়িতে পড়াশুনো করতে পারে এবং এখানে মাধ্যমিক পর্যন্ত ফ্রিতে পড়াশুনোর ব্যবস্থা করা আছে কোনো টাকা দিতে হয় না কোনো টাকা দিতে না হওয়ার ফলে এর ফলে ব্যবস্থা খুবই ভালো এবং ছেলে মেয়েরা শিক্ষা গ্রহণ করতে পাচ্ছে এছাড়াও তার সাথে সাথে স্কলারশিপের ব্যবস্থা করা হয়েছে যদি কেউ ভ পড়াশুনায় ভালো হয় ভালো শতকরা রেজাল্ট করে তখন সেই নাম্বারের ভিত্তিতে তাকে টাকা পুরস্কৃত করা হয় তার অ্যাকাউন্টে সরকার থেকে এটা দেয়া হয় এছাড়াও উচ্চ মাধ্যমিকের পর আরও শিক্ষা ব্যবস্থা উন্নত কেউ ডাক্তারি পড়ছে কেউ ইঞ্জিনিয়ারিং পড়ছে কেউ বা নার্সিং পড়ছে এছাড়া অনেকে অনেক কোর্স করছে এই ক্ষেত্রেও সরকার তার সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে যে যেই কোর্সে ভর্তি হচ্ছে সে সেই কোর্সে যেরকম ভালো রেজাল করবে তারা সেরকম স্কলারশিপ পাচ্ছে এর ফলে শিক্ষা ব্যবস্থা বিভিন্নভাবে উন্নতি হয়েছে এবং শিক্ষক শিক্ষিরাও খুব ভালোভাবে পড়াশুনো করায় এর ফলে আমরা খুব ভালোভাবে শিক্ষা নিতে পারি কিন্তু এত শিক্ষা নেওয়ার পরও বা শিক্ষা ব্যবস্থা এত উন্নত হওয়ার পরও কিছু চ্যালেঞ্জ থেকেই যায় যেমন যদি বলা হয় যখন উচ্চ মাধ্যমিক পযোন্ত তো বইগুলো স্কুল থেকে নিয়ে তারা পড়ে নিলো কিন্তু তারপরে যখন আরও উঁচুতে যাচ্ছে স্কলারশিপের টাকা পেলেও সেই টাকায় সব সময় কুলোতে পারে না এর ফলে আর্থিকভাবে সচ্ছল না থাকায় কিছু পরিবার ওখানে পিছিয়ে পড়ে এটা একটা চ্যালেঞ্জের সন্মুখীন তাদের হতে হয় তাছাড়াও আরও চ্যালেঞ্জ রয়েছে যে চাকরির অভাব থাকায় তারা পড়াশুনো করছে এত উঁচু পর্যন্ত উঁচু উঁচু স্তর পর্যন্ত পড়াশুনো করার পর আরও প্রস্তুতি নিয়ে চাকরির পরীক্ষাগুলো দিচ্ছে পরীক্ষাগুলো দেয়ার পরও তারা স্বচ্ছ নিয়োগ না থাকায় চাকরি পাচ্ছে না এর ফলে কী হচ্ছে তারা চাকরি না পাওয়ায় তাদের পরিবারের আর্থিক সচ্ছলতা আরও কমে যাচ্ছে এবং বিভিন্ন সমস্যার তাদের সন্মুখীন হতে হচ্ছে এর ফলে কেউ চাষবাস কেউ বিভিন্ন জন বিভিন্ন প্রফেশানে চলে যাচ্ছে এর ফলে বিভিন্ন চ্যালেঞ্জের সন্মুখীন হতে হচ্চে এবং মানুষজন বা ছেলে মেয়েগুলো তাদের আর মানসিক স্থিতি হারিয়ে ফেলছে এর ফলে বিভিন্ন রকম চ্যালেঞ্জের সন্মুখীন হতে হচ্ছে